গত কয়েক দশক ধরে ভারতে চাকরির যা বর্তমান অবস্থা খুবই নাজেহাল অবস্থা মানুষ ভালো পড়াশোনা করে এবং বাইরে খরচ করে পড়াশোনা করেও চাকরি পাচ্ছে না আগেকার দিনে মানুষ যেটা মনে করতো যে নর্মাল একটা লাইনে পড়াশোনা করলে পড়াশোনার শেষে একটা সরকারি চাকরি হলেও তারা পাবে বর্তমান যুগে সরকারি চাকরির তো কোনো বালাই নেই বলা যেতে পারে মানুষ মানে চাকরির আশা করাই ছেড়ে দিয়েছে মানুষের কাছে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা থাকলে সেই ঘুষ দিয়ে চাকরি করা চাকরি পাওয়া এবং সেই চাকরি পাওয়াও প যে সেটা টিকে থাকবে তার কোনো সিওরিটি বা নিশ্চয়তা নেই সেটা বর্তমানে তার জীবনের ওপর প্রভাব ফেলতে পারে যেটা পরবর্তীকালে চলে যেতে পারে এবং বর্তমানে চাকরি বলতে ইউটিউবার চাকরি যারা ইউটিউব করছে এবং সেখান থেকে লক্ষ লক্ষ টাকা রোজগার করছে এছাড়া বিভিন্ন ধরনের কন্ট্যাকচুয়াল চাকরি যেটা চুক্তিভিত্তিক চাকরি করা হচ্ছে এবং রেল ব্যাংক সমস্ত চুক্তিভিত্তিক চাকরির আওতায় ফেলে দেওয়া হয়েছে সরকারি চাকরি বলতে নেই স্কুলগুলোতে শিক্ষক শিক্ষিকার সংখ্যা বর্তমানে কমে যাচ্ছে এবং তাদেরকেও বিভিন্ন গ্রাম থেকে শহরে টান্সফার করে দেওয়া হচ্ছে এবং তার জন্য গ্রামের স্কুলগুলোতে স চা শিক্ষক শিক্ষিকার প্রচুর অভাব দেখা দিচ্ছে যার ফলে ছেলে মেয়েরা ভালোভাবে পড়াশোনার সুযোগও পাচ্ছে না